আমার সবচেয়ে প্রিয় রেসিপি খাবার হল মাংস প্রথমে মাংস বাজার থেকে আনা হল তারপর কাটা হল ধোয়া হল সেটিকে রেখে দিয়ে আদা রসুন পিঁয়াজ ছাড়ানো হল তার পরে রান্না করা হল তাতে রান্নায় কড়াইয়ে তেল দেওয়া হল লঙ্কা তেজপাতা পেঁয়াজ রসুন আদা চিনি দেওয়া হল মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সব কিছু মিক্সড করে মশলা কষা হল তারপরে মাংস তোলা হল মাংস তোলার পর কষে কষে তারপর জল ঢালা হল